আমার বাড়ির উঠোনে ও বাগানে পাখিদের ডেকে আনার জন্য আমি অনেক সময় সেখানে রুটি ছড়িয়ে দিই ভাত ছড়িয়ে দিই মুড়ি ছড়িয়ে দিই এমন কি বাড়িতে কোনো খাবার বেঁচে গেলে সেগুলো ছড়িয়ে দিই দিলে অনেক পাখিরা আসে খায় আমি দেখি তার পরেও গ্রামাঞ্চলের অনেক অনেক জায়গা আছে অনেকে বাড়িতে ফাঁদ পাতে মাঠে ফাঁদ পাতে পেতে অনেক পাখি ধরে এবং আমার বাড়িতে অনেক ধরনের খাবার দাবার দিয়ে আমি যে পাখিগুলোর আনি সেই পাখিগুলো অনেক সময় ধরার চেষ্টা করি কিন্তু তারা উড়ে যায় তাদেরকে ধরা সম্ভব হয় না